বাড়িতে বাগান রক্ষণাবেক্ষণ করা অনেকটাই সস্তা বা ব্যয় বহুল হয় কারণ বাড়িতে বাগান করলে তো সেই বাগানে বাজার থেকে কোনো সার কিনে দিতে হয় বলে তো আমার মনে হয় না কারণ যে গোবর সার থাকে গোবর দিয়ে গোবর থাকে যে সেই গোবরটা ভা শুকনো করে যে সার হয় সেই সারটা বাগানের গাছগুলোনে এ কু পাশনিতে করে কুড়ে সেই সারটা দিলে তো ভালোই কাজ করে এবং যে আমাদের বাড়ি যে সবজি খলা সেই খসাগুলোনও কিন্তু সারেরই কাজ করে এবং মুরগীর সার যে মুরগী পালন হয় যে মুরগী যে পায়খানাটা হয় সেটা মুরগীর সার হিসেবে সেটা ভা খুবই উপকার বাগানের জন্য তো বাগানে দিলে সেইটাও একটা কাজ করে কীটনাশক ওষুদের কাজ করে সারের তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বাড়িতে বাগান রক্ষণাবেক্ষণ করা অনেকটাই সস্তা বা ব্যয় বহুল হয় কারণ বাড়িতে বাগান করা মানে তো সেখানে তোমাকে বাজার থেকে কিছু নিয়ে এসে সেখানে দিতে হবে না বাড়ির থেকেই তোমার কো যে কোনো সার বেরিয়ে যাবে বাড়ির যেটাই তুমি দিবে সেটাই সার হিসেবে বাগানে গাছে লেগে যাবে তো কোনো জিনিসটা না ফেলে সেইটাকে রেখে পচিয়ে সার করে এতো সেটা বাগানে দিলে খুবই উপকার এবং বাড়িতে বাগান মানে সেটা আমি সব সময় দেখতে পাচ্ছি তার রক্ষণাবেক্ষণ করতে পাচ্ছি কখন গাছটায় কোন গাছটায় কী দরকার কোন গাছটায় জল দরকার কোন গাছটা শুকিয়ে যাচ্ছে কোন গাছটা পোকা হয়ে যাচ্ছে সব কিছুই লক্ষ্য রাখতে পারছি তো এক্ষেত্রে আমার মনে হয় বাড়িতে বাগান করা খুবই ব্যয় বহুল বলে আমার মনে হয়